পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের মধ্য মাধ্যমে বিভিন্ন ধরনের খবরাখবর প্রচারিত হয় তো সেখানে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় সেই ভাষাটা বিভিন্ন ধরনের অঞ্চলের মানুষের কাছে বোধগম্য এবং তারা সহজেই সেটা বুঝতে পারে এছাড়া বিভিন্ন অঞ্চলের যে সমস্ত খবরগুলো দেখানো হয় যে বিভিন্ন জায়গার কোনো শিল্পকর্ম হতে পারে তাঁত শিল্প হতে পারে বা কোথাও কারুশিল্প বিভিন্ন ধরনের কাঠের হস্তশিল্প সেগুলো হতে পারে তো সেইগুলো কোথাও বিখ্যাত কিছু গান কিছু নাচ বা সেই অঞ্চলের কিছু বৈচিত্র্য সেইগুলোকে তুলে ধরে হচ্ছে এই সংবাদ মাধ্যম মাধ্যমে এবং যে ভাষায় প্রচারিত হচ্ছে সেটা মানুষের কাছে সহজেই বোধগম্য এবং তারা সেটার মাধ্যমে সব কিছু জানতে পাছ পারছে বুঝতে পারছে এবং তাদের বোধগম্য হচ্ছে এবং সেটা দিয়ে তারা জ্ঞান আহরণ করছে এবং তারা জানতে পারছে যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বৈচিত্র্য থাকে এবং বিভিন্ন যে বৈচিত্রগুলো সেগুলো সম্পর্কে তারা সচেতন হচ্ছে এবং সেগুলোকে যে ধরে রাখা দরকার বা সেগুলোর ঐতিহ্য বহন করা দরকার সেটা সম্পর্কে মানুষ সচেতন হচ্ছে